হ্যাঁ আমি স্কুলে আঁকা শিখেছি ভালো কলেজ বলতে আমাদের এখানে আশেপাশে অনেক কলেজই ভালো আছে আর্ট কলেজ যেখানে স্যার বা ম্যামরা হাতে ধরে ভালোভাবে আঁকা শেখান যেখান থেকে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হলেও ওনারা ভালোভাবে সেটাকে শিখিয়ে দেন যাতে আমরা সেই আঁকাটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারি এভাবেই আমাদেরকে ওনারা সাহায্য করেন আর আমার কর্মজীবনের জন্য আমার একটাই লক্ষ্য যে আমি যাতে এই আঁকাটাকে ভালোভাবে শিখে ভালোভাবে একজন ভবিষ্যতে চিত্রকর হতে পারি এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আমি আর্ট ক্লাসে ভর্তি হয়েছি এবং সেখানে ভালোভাবে আঁকা শিখছি এবং যেটা আমার অসুবিধা হয় সেটা আমি ম্যামেদের কাছ থেকে জেনে নিই এবং সেটাকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি এভাবেই আমি লক্ষ্যগুলো অর্জনের প্ল্যানিং করছি